একটি লম্বা বাইকিং ট্যুরের জন্য বা মোটর সাইকেলে যাওয়ার জন্য আমি সেই প্রস্তুতিগুলি নিই সেগুলি হলো মাথার আবরণ নিই তাছাড়াও যে পোশাক যে সুরক্ষাদায়ক পোশাক আমি সেটা পরিধান করি তাছাড়াও টেলিফোন জাতীয় যাতে যোগাযোগ রাখতে পারি কোনো সমস্যা হলে সেই ব্যবস্থা করে নিই এবং বাড়তি করে একটি তেলের বোতল আমরা সঙ্গে নিয়ে নিই যাতে রাস্তায় কোথাও তেল ফুরিয়ে গেলে আমরা সেটা ব্যবহার করতে পারি যেই কারণে আমাদের এই ট্যুরটি বা আমাদের এই যাত্রাতে কোনো রকম সমস্যা ছাড়াই আমরা সম্পন্ন করতে পারি